হ্যালো হ্যাঁ যাবো কবে হবে হ্যালো কবে হবে মন্দিরে পুজো শনিবারে আচ্ছা কখন কখন যাবে কটা কী কী লাগবে পুজোতে মিষ্টি মিষ্টি আর মিষ্টি আচ্ছা শাড়ি পরে যাবো তুমিও শাড়ি পরে আসবে কী করবো হ্যাঁ ঠিক আছে আর মাথায় ফুল দিয়ে আসবে আচ্ছা ঠিক আছে ওখানে যা ভিড় হয়

আচ্ছা আচ্ছা আচ্ছা আর যেহেতু ভিড় হবে একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবে হ্যালো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে একসাথেই যাবো একসাথেই দেখা হবে হ্যাঁ হ্যাঁ